হ্যাঁ শর্মিলাদি ওই দুশো টাকা করে কেজি ব্রয়লার হচ্ছে ধরো দুশো দশ টাকা তা আপনি কোনটা নিতে চান হ্যাঁ পোলট্রি মাংসটা নিন বাচ্চা খাবে তো তালে ম ওইটা দুশো টাকা করে যাচ্ছে ওইটা নিন ভালো পোলট্রির মাংসটা ভালো হ্যাঁ আপনি যদি ছাল নিতে চান তা ছালও থাকবে আমার ব্যবসা ভালো চলছে আপনার ব্যবসা কেমন চলছে শর্মিলাদি ও আপনার ছেলে ভালো আছে ও এদিকে বর্ষা তো খুবই হচ্ছে মানে বর্ষা তো থামছে না আচ্ছা ঠিক আছে ও হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ শর্মিলাদি আমার একটা কল এসেছে তা আমি একটু রাখছি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে